সংবাদপত্র অর্থাৎ খবরের কাগজের মাধ্যমে মানুষের কাছে দেশ বিদেশের খবরাখবর পৌঁছে দেওয়া ম্যাগাজিন টা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন বা বিভিন্ন জায়গার খবরাখবর পৌঁছানো এবং নিউস চ্যানেল অর্থাৎ সরাসরি ভিডিও ক্যামেরার মাধ্যমে রেডিও বা টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে সমাজের মধ্যে একটা পার্থক্য অথচ বিষয়টা সবই এক টিভি চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে দেখানো এবং শোনানো হয় সরাসরি দিনের খবর সরাসরি টি ভির মাধ্যমে দেখানো হয় এবং সাংবাদপত্রের মাধ্যমে লিখিতভাবে খবরে কাগজের রুপে মানুষের কাছে সাংবাদপত্র প্রদান করা হয় ম্যাগাজিনটা বিভিন্ন অ্যাডভেটাস থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন সাংবাদপত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এটার মধ্যে পার্থক্য এটাই এবং সবচেয়ে বেশি পছন্দ আমার কাছে কিছুই নেই সব বিষয়ে সাংবাদমাধ্যম যেমন যেরকমভাবে বিভিন্নভাবে যে প্রক্রিয়ায় মানুষের কাছে সাংবাদটাকে পৌঁছে দেওয়া হয় এটাই আমি বিশ্বাস করি এবং সবচেয়ে আমার কাছে ভালো লাগে সাংবাদপত্রের মাধ্যমে লিখিতভাবে খবরের কাগজের মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় বা দেশ বিদেশের বিভিন্ন খবরা খবর মানুষের সুবিধা অসুবিধার দেশের উন্নয়ন অনুন্নয়ন বিভিন্ন জায়গার মোটামোটি সাংবাদপত্রের মাধ্যমে সেগুলো পড়তে আমার খুব ভালো লাগে